হ্যাঁ অবশ্যই আমি পাঁচজনের নাম বলতে পারব এবং পাঁচজনের মধ্যে আমি বলব আমার আমি যেখানে আগের পাড়াতে থাকতাম সেই পাড়ার বাসিন্দা আমার প্রতিবেশী তার নাম হচ্ছে মধুবালা দেবী এবং তার ছেলের নাম হচ্ছে রঞ্জিত রায় চৌধুরী এবং তার মেয়ের নাম হচ্ছে কণিকা বসু চৌধুরী এবং তার স্বামীর নাম হচ্ছে রথীনাথ চৌধুরী এবং নথি রথীনাথ কাকার ভাইয়ের নাম হচ্ছে তমাল কুমার রায়চৌধুরী